আমি আমার বাড়ির সামনের যেই রেস্তোরাঁটি রয়েছে সেই রেস্তোরাঁটির থেকে আমি কয়েকটি খাবার অর্ডার দিয়েছিলাম এবং সেই খাবারগুলি আমার কাছে এখনও এসে পৌঁছোয়নি কিন্তু আমি যে দেখছি আমার ফোনের অ্যাপটাতে তখন দেখাচ্ছে এই খাবারগুলি ডেলিভারি দেওয়া হয়ে গেছে কিন্তু সেটি কীভাবে হল আমি জানি না আপনারা দয়া করে এই ব্যাপারটা একটু দেখুন এবং আমি যাতে আমার খাবার ফেরত পাই বা আমার টাকা আগেই জমা দেওয়া ছিল সেই টাকা অন্তত ফেরত দেওয়ার ব্যবস্থা করুন